নমস্কার বলুন হ্যাঁ বলুন হ্যাঁ আছে হ্যাঁ নিশ্চয়ই দিতে পারবো বলুন আপনার কী সাইকেল চাই

আমার কাছে রেঞ্জার সাইকেল আছে গিয়ার সাইকেল আছে লেডিবার্ড সাইকেল আছে জেন্ট সাইকেল আছে বলুন আপনার কী চাই আমার কাছে সবকটারই আছে আপনি বলুন কী কালার চান

হুম হ্যাঁ বলুন বলুন হ্যাঁ রাখবো নিশ্চয়ই বলুন আপনার কী কী রকমের সাইকেল চাই কী সাইকেল চাই হুম হুম মেয়েদের সাইকেল আছে ছেলেদের সাইকেলও আছে তো আপনার কী কোনটা আগে চাই বলুন আপনার কোন সাইকেলটা চাই রেঞ্জার সাইকেলের সাত হাজার টাকা দাম পড়বে আর ওইগুলো নয় হাজার টাকা আপনি বলুন আপনার কোন সাইকেলটা চাই

হ্যাঁ আচ্ছা ধন্যবাদ